খেলার তো এখানে গুরুত্ব আছেই অবশ্যই গুরুত্ব আছে গ্রামাঞ্চলে খেলাধূলার বিরাট গুরুত্ব আছে গ্রামীণ মানুষেরা খেলাধূলা সব কিছুই একসময় প্রচণ্ড হারে করেছে আজকে আস্তে আস্তে আস্তে আস্তে খেলা খেলার মাঠে আপনি লোকজন দেখতে পাবেন না বিশেষ বিশেষ দিনগুলো ছাড়া বা কয়েকটা খেলার মাঠ ছাড়া তা আপনি আর আজকের যুগে খেলাই প্রায় উঠে গিয়েছে গ্রামীণ মানুষ তারা চাষবাসের সঙ্গে যুক্ত কলকারখানার সঙ্গে কম যুক্ত চাষবাস ছোটখাটো কিছু ব্যবসা ফেরি ব্যবসা এর সঙ্গে যুক্ত আর খেলাধূলার সঙ্গেই যুক্ত এইভাবেই তাদের সময়টা কাটত গ্রামীণ মানুষের সময় কাটে আমাদের গামাঞ্চলের মানুষের এইভাবেই সময় কাটত আমরা আমাদের ছেলেবেলায় দেখেছি ফুটবল মাঠগুলোতে প্রত্যেকদিন বিকাল হবে লোকের শেষ নেই সব জায়গাতে আমাদের গ্রামের পাশের পাড়ায় যতগুলো মাঠ ছিল সব খেলার বিকাল হলেই খেলার দিক দিয়ে ভরে যেত একটা সময় সময় একটা টুর্নামেন্ট আয়োজন হতো কত কিছু হতো কিন্তু আস্তে আস্তে আস্তে আস্তে সেগুলো সব হারিয়ে যাচ্ছে কোথায় হারিয়ে যাচ্ছে তার কোনো ঠিক নেই আর এই ফোন টোন চলে এসে খেলায় মাঠের দিকের ছেলেপুলে আর নেই আস্তে আস্তে মানুষ ফোনের দিকে চলে যাচ্ছে যে ইয়ং যে সম্প্রদায়টা আছে তারা পুরোই খেলা খেলা ভুলে যেয়ে এখন ফোনে নানা রকম সব কি গেম উঠে গিয়েছে সেই গেমের মধ্যে চলে গিয়েছে মানে খেলা অনলাইন খেলা যেগুলো আছে সেই সেই সব খেলার মধ্যে চলে গিয়েছে তারা খেলা খেলায় মানুষ আমাদের গ্রামাঞ্চলের মানুষের রোগ থাকে না একটা গুরুত্বসহ যদি বলেন ওই খেলার জন্যই ফুটবল খেলত তারা তাদের শরীরে কোনো রোগ বলতে কিছুই ছিল না সব সুস্থ সবল মানুষ ছিল কঠিন কোনো জটিল কিছু রোগ হতো না জ্বর সর্দি ছাড়া আজকে খেলা হারিয়ে গিয়েছে বিভিন্ন রকমের রোগের প্রাদুর্ভাব আমাদের গামাঞ্চলেও ঘটছে